পশ্চিমবাংলায় প্রধান ব্যবসায়িক ইভেন্ট রকম হস্তশিল্প মেলা যেখানে হাতে বানানো কারিগর ব্যবসায়ীরা নিজের মাল হাতে তৈরি করা মাল এখানে বিক্রি করতে আসেন সেরকমই সমস্তরকম ব্যবসার জন্য একটা সরকারি পরিকল্পনায় চলে আমাদের পশ্চিমবাংলায় যেটাকে বলে বাণিজ্যিক মেলা যেখানে সমস্ত ধরনের ব্যবসায়িকরা এবং ইনভেস্টররা এখানে আসেন এবং আলোচনা করেন যে কিভাবে আমাদের ব্যবসাকে উন্নত করা যায় আরো নিয়ে চলা যায়